আমি যখন সেলাই করি এমনিতে যখন যখন যে জামাকাপড়ে সেলাই করি জামা যে জামাকাপড়ে সেই রং সুতো দিয়ে সেলাই করি আর একটা কালো প্যান্ট কালো প্যান্টের কাপড় আছে সেটা আমি একটা কালো প্যা বানাব সেই কালো প্যান্টের ইয়ে সেলাইটা কালো সুতা দিয়ে করি অন্য সুতো দিয়ে সবুজ সুতো লাল সুতো দিয়ে ওর সঙ্গে ব্যবহার করি সেটা ভালো দেখাবে না তার জন্যে কালো প্যান্টে করে কালো সুতোটাই ব্যবহার করি এবার সাদা জামা করব তৈরি করব সাদা সুতা জামা প্যান্টে সাদা সুতো সা ব্যবহার করব এছাড়া আর যে সবুজ জামাকাপড় তৈরি করব কারও সুতো নীল জামাকাপড় যখন নীল রংয়ের সুতো মোটামুটি যে কাপড়ের রং হবে সেই রংয়ের সুতো সেই সুতোই ব্যবহার করব আমার কোনো নির্দিষ্ট রং বলতে পছন্দ হচ্ছে রং প্রিয় রং নীল রং নীল রং মোটা মোটা জামাকাপড় যেগুলো ব্যবহার করি ওগুলো সব নীল রংয়ের পছন্দ করি সব ক্ষেত্রে নীল পছন্দ রং তো কোনোদিনও হয় না মানুষ যখন আবার তাদের জামাকাপড় দিয়ে যায় তাদের মনের মতো রংয়ের মতো হয় না আমি সেখানে বলতে পারি না মনের মতো রং দিয়ে যাও